আমাদের জলপাইগুড়ি জেলায় তো সবচেয়ে জনপ্রিয় খাবার ভাত রুটি সবজির মধ্যে যেমন আলু থেকে শুরু করে গোবি ইত্যাদি পাওয়া যায় এগুলি প্রস্তুত করার জন্য যেমন আমাদের ধানকে চাষ আবাদ করতে হবে সেগুলি থেকে চাল পাব চাল তেকে ভাত রান্না করে আমাদের খেতে হবে এবং এগুলি তো হচ্ছে ভালো খাবার পেতে গেলে হোটেলে যেতে হবে